পয়লা বৈশাখে আমাদের নতুন জামাকাপড় পোশাক পরা হয় বা ওই দিনে অনেক রকম হচ্ছে কি খাওয়া ভালো মন্দ খেতে হয় পয়লা বৈশাখ বলে যে সারা বছর আমরা ওইরকম ভালো মন্দ খাব আর ছেলেমেয়েদের আমরা আমাদের বাবা মারা আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলে দেবে যে এই তোরা সকাল সকাল ওঠ আর আজকে সারাদিন যদি তোরা বই পড়িস তা এই সারা জীবন তোরা এরকম পড়াশুনো করতে পারবি আর যদি ঘুম থেকে না উঠিস ঘুমিয়ে থাকিস তা এরকমই তো ঘুমিয়ে থাকতে হবে সারা বছর এইভাবে আমাদের বাবা মারা ডেকে দিত বা ওই দিনে যে না জোগাড়ও করতে পারে কিছু সেও চেষ্টা করত যে না আজকে ভালো মন্দ খাব এ আজকের দিনটায় যদি ভালো মন্দ খেতে পারি তা আমরা সারা জীবন এইভাবেই ভালো মন্দ খেতে পারব বা যদি ভালোভাবে কাজকর্ম করতে পারি তাহলে সারা জীবনে এইরকম কাজকর্ম করতে পারব পয়সা কড়ি রোজগার করতে পারব আর আজকের দিনটায় যদি আমরা শুয়ে বসে থাকি তাহলে তো আমাদের সারা জীবনই সারা বছরই এইভাবে কষ্ট করতে হবে আর আমরাও আমাদের বাবা মারাও আমাদের চেষ্টা করত যে না বাচ্চাদের কষ্ট হলেও এই পয়লা বৈশাখে এই নতুন বছরে একটু তাদের নতুন কিছু কিনে দিতে হবে পোশাক যেটুকু পারি জামাকাপড় সেইটুকু দিতে হবে আর এই দিনটাই আমাদের খুব আনন্দর দিন পয়লা বৈশাখের দিনটা আর এই পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে আমাদের প্রথম বছর এই শুরু পয়লা বছর শুরু আবার যখন এই বৈশাখ এই বৈশাখ বৈশাখ মাস এই কমাস যখন শেষ হয়ে যাবে তার পরে আবার যখন নতুন বৈশাখ পড়বে তখন আমাদের সাল পালটে যায় যে আবার পয়লা বৈশাখ এসেছে আবার সেই ভাবে আমরা সেই ভাবে চলতে হবে আমাদের যেভাবে বেড়ালে যেভাবে সুস্থভাবে আমরা চলতে পারি এই আজকের দিনটায় যদি আমরা কাজকর্ম করতে পারি সুস্থভাবে চলতে পারি তাহলে সারা জীবন এইভাবে থাকতে পারব এইভাবে আমরা পয়লা বৈশাখ যতবার আসে ততই আমরা এইভাবে আনন্দ করি আনন্দ পাই